আপনার রেস্তোরাঁতে আমি যে খাবারটি অর্ডার করেছিলাম সেই খাবারটি আমার খুবই পছন্দ হয়েছে খাবারটি খেতে খুবই সুস্বাদু কিন্তু খাবারটির একটু বেশি তেল বেশি হয়ে যায় আপনারা যদি তেলটি একটু কম দেন তাহলে আমার খুবই ভালো লাগে আমি এই খাবারটি আপনার কাছে মাসে একবার করে নিতে চাই যদি আপনি দিতে পারেন তবে আপনার দোকানের খাবারটি খুবই সুস্বাদু কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে তেলটা একটু কম দেওয়া যায়